ভারতীয় পরিবহন ব্যবস্থার দুটি দিক রয়েছে একটি হলো ভালো দিক এবং অপরটি হলো খারাপ দিক প্রথমত আমি ভালো দিক অর্থাৎ সুযোগ সুবিধা সম্পর্কে কিছু বলবো যেমন প্রথমত পরিবহন ব্যবস্থার ফলে ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের প্রসার ঘটেছে দেশের ভেতর এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহনের জন্য সড়কপথ রেলপথ ও জলপথ পরিবহন ব্যবস্থাকে বিশেষভাবে কাজে লাগানো হয়েছে ভারতীয় বিভিন্ন শিল্প গঠনে বনজ খনিজ প্রাণীজ ও কৃষিজ কাঁচা মাল শিল্পকেন্দ্রে নিয়ে যেতে এবং শিল্পজাত দ্রব্য বাজারে পাঠাতে পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরিবহন ব্যবস্থা যাত্রী চলাচলের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তার ফলে দেশবিদেশের মানুষের যাতায়াতের মাধ্যমে শিক্ষা সংস্কৃতি বৈজ্ঞানিক গবেষণা কারিগরি ও প্রযুক্তিবিদ্যার আদান প্রদান ঘটে এর ফলে শিক্ষা ও সংস্কৃতির উন্নতি ঘটে ও জীবনযাত্রার মান উন্নত হয় এর সঙ্গে ভারতীয় পরিবহন ব্যবস্থার কিছু সমস্যা সম্পর্কে বলবো যেমন প্রথমত সড়কপথ খুবই নিম্নমানের কাঁচামাল দ্বারা নির্মাণ করা হয় ফলে অল্প কিছুদিনের ব্যবধানে রাস্তায় যান চলাচল অনুপযোগী হয়ে ওঠে দ্বিতীয়ত রেল পরিবহন ব্যবস্থায় দূরপাল্লার রেলের সংখ্যা খুবই কম এবং তার সাথে লোকাল রেলের বিরাট সময়ের পার্থক্যের কারণে সাধারণ যাত্রীর নানান দুর্ভোগ দেখা যায়